আমি আমার সবচেয়ে বড়ো শক্তি মনে করি আমার পরিবার বা আমার মা বাবা এবং আমার দুর্বলতা হচ্ছে বিশ্বাস আমি সহজেই সবাইকেই বিশ্বাস করে ফেলি এবং অন এবং অনেকেই আমাকে ঠকিয়ে চলে যায়